হ্যালো কে বলছেন হ্যালো কে বলছেন

হ্যাঁ বলুন কী হয়েছে

পারেননি এখনও আর দুদিন পরে এসে দেখিয়ে নিয়ে যাবে আজকে আর আসতে হবে না আজকে আমি বেরিয়ে যাব কালকে এস আপনাকে কি খারাপ ওষুধ দেওয়া হয়েছে তো এত দিন তুমি হচ্ছে পুরনো ও পেশেন্ট তুমি এত দিন হচ্ছে বলেননি আজকে এসে বলছিলেন কেন হ্যাঁ যে কটা ওষুধ দিয়েছি আবার নিয়ে এস নিয়ে এসে সেগুলো দিতে হবে নয়তো এখনকার জ্বর তো খুব খারাপ কালকে কালকে বিকেলের দিকে এস বিকেলে চারটের সময় তো বেরিয়ে যাব তুমি তার আগে এস তিনটে আড়াইটা আড়াইটা তিনটের দিকে আসলেই হবে ঠিক আছে রাখছি তাহলে